হ্যাঁ কে সুমন হ্যাঁ বল হ্যাঁ কেমন হয়েছে পরীক্ষা আচ্ছা কোন সাবজেক্টটা সব থেকে বেশি ভালো হয়েছে আচ্ছা তো তুই কি ভাবছিস ভূগোল নিয়েই এগোবি নাকি অন্য কোন দিকে ভাবছিস কিছু ও শুধু জেকে কলেজেই করেছিস বাকি কলেজ গুলোতে করিসনি বাকি কলেজে তো ফর্ম ফিলাপ চলছে তুই পারলে রঘুনাথপুর কলেজ ঝালদা কলেজে আর লালপুরেরটা করে দিস কারন এখন একটা কলেজের ভরসায় থাকাটা উচিৎই না ঠিক আছে বাইচান্স তোর হল না তখন তো সমস্যা হয়ে যাবে না তাহলে ওই ফর্ম ফিলাপগুলোও করে দিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কি বলছিলি বল হ্যাঁ তো তোর ধর বলছিস ভূগোল পরীক্ষা ভালো হয়েছে তো ভূগোল পরীক্ষা ভালো হয়েছে বলতে ভূগোলে কিন্তু ভবিষ্যতে অনেক কিন্তু পথ আছে তোর এগিয়ে যাওয়ার ধর এখন বুঝতেই পারছিস চাকরির যা অবস্থা তো সেই জায়গা থেকে এমন একটা বিষয়কে বেছে নে যেটা নিয়ে তুই কিন্তু সামনের দিকে এগোতে পারবি যার কোন ভবিষ্যত রয়েছে বুঝতে পারলি ভূগোল সাবজেক্টটা বেশ ভালো কিন্তু অনেক বেশি পড়াশুনো করতে হবে কিন্তু সেই ভেবে কিন্তু নে মানে ওর পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হবে বুঝতে পারলি তো সেটাই তাও তোর মা বাবার সাথে একবার আলোচনা করে নে ওনারা কি বলছেন দেখ আমি বলবো হ্যাঁ ভূগোলটা নিয়ে এগোতে পারিস ভূগোলটা বেশ ভালো একটা সাবজেক্ট সেটাই বলছিলাম আর এমনি তোর বাড়ির সবাই ভালো আছে তো ও আর ভূগোল ছাড়া কি অন্য কোন বিষয়ের কথা ভাবছিস হ্যাঁ বুঝতে পারছি দেখ ভূগোলে যদি ভূগোল নিয়ে এগোতে চাস তাহলে কিন্তু অনেক প্র্যাক্টিকেল মানে ব্যবহারিক দিক থেকে অনেক বেশি তুলে ধরতে হবে তারপর তোকে মাঠে গিয়ে কিন্তু কাজ করতে হবে মানে ফিল্ডওয়ার্ক অনেক রয়েছে বুঝতে পারলি হ্যাঁ তো ফিল্ডওয়ার্ক আছে তারপরে হয়তো আমাদের যে শহর শহর থেকে দূরে গিয়েও কিন্তু কাজ করতে হতে পারে পড়াশুনোর পাশাপাশি মানে ওটার একটু কি বলবো মানে খাটনি আছে সাবজেক্টাতে অবশ্যই ভালো লাগছে যখন ভূগোল সাবজেক্টটাকে যখন তোর পছন্দ হয়েছে আমার উচিতে ভূগোলটা নিয়ে এগোনো টাই ভালো হবে যদি তুই মনে করিস যে হ্যাঁ আমি পারবো মানে পুরোটাই তো তোর উপর তুই কতটা নিতে পারবি কতটা সময় দিতে পারবি সেইজন্যই আরকি হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছিলাম আর বাবা মা কি বলছে হ্যাঁ একদমই একদমই তাই একদমই তাই মানে পুরোটাই তোর উপরি সত্যি তোর উপরেই পুরোটা নির্ভর করছে তো আমার মনে হয় ওটা নিয়ে আর তোর যদি মনে হয় যে আমার বাড়িতে একবার আসবি মা বাবাকে নিয়ে আয় তাহলে বসে একদিন আলোচনা করেই নেবো পুরো বিষয়টা একটু বুঝিয়ে বলে দিতাম তাহলে তোর মা বাবাও ঠিক ঠাক করে জেনে নিত আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই তাই ঠিক আছে তুই তখন রবিবার করে আসবি তোর বাবাকে নিয়ে আমি তো বাড়িতেই থাকবো কথা বলে নেবো তখন একবার ঠিক আছে আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ